আমার জীবনের সবচেয়ে প্রথম ফোন হলো কীপ্যাডওয়ালা নোকিয়া ফোন আর তখন তো আর স্মার্ট ফোন ছিল না ওই জন্য আমি তখন একটা কীপ্যাডওয়ালা নোকিয়া ফোন কিনেছিলাম দামও কম বেশ কিনেছিলাম ওই জন্য আর তারপর বাজারে আসলো কীপ্যাডওয়ালা জিও ফোন তখন তো আর ওই স্মার্ট ফোন আমি জানতামও না কীভাবে কাজ করতে হয় কীভাবে কী করতে হয় ওই জন্য তখন আমি তারপর নোকিয়া ফোন কেনার পর তারপর একটা জিও ফোন কিনলাম জিও ফোনেও বেরিয়েছে জিও ফোন কিনলাম ওই জন্য তখন তখন ছিল টু জি টু জি থ্রি জি ছিল তখন ফোর জি ছিল না ফাইভ জিও ছিল না আর এখন স্মার্ট ফোন বেরিয়েছে যেমন ফোর জি বেরিয়েছে ফাইভ জি বেরিয়েছে এখন ছোটো থেকে বড় বয়স্ক থেকে শিশু এখন সবার কাছেই একটা করে স্মার্ট ফোন এখন যেই যেই হোক না কেন সবার কাছে একটা করে স্মার্ট ফোন এখন আর কীপ্যাডওয়ালা কোনো ফোনই নেই আগেকার যেমন কীপ্যাডওয়ালা নোকিয়া ফোন কিংবা কীপ্যাডওয়ালা জিও ফোন ছিল এখন আর কারও কাছেই কীপ্যাডওয়ালা জিও ফোন কিংবা কীপ্যাডওয়ালা নোকিয়া ফোন কিছুই নেই আগে ওই সব ফোনে ছবিও উঠত না কোনো কাজও হতো না এখন স্মার্ট ফোনে ভালো ছবিও উঠে যায় কাজও করা যায় এখন আর যেতে হয় না বাড়িতে বসেই কাজ হয় সবার কাছেই এখন আর কেউ বাজারে যায় না এখন ফোন স্মার্ট ফোন থেকে কাজ করে নিচ্ছে আমিও যেমন নিয়েছি একটা এবার ফাইভ জি স্মার্ট ফোন কিনেছি বাড়িতে বসেই সব কাজ করে নিতে হচ্ছে এখন আগেকার মানুষ কত কত দূর দূর যেয়ে কোথাও ফাঁককে বেরিয়ে কত কিছু কাজ করেছে আর এখনকার আর এখন আর কোথাও যেতে হয় না এখন বাড়িতে বসেই স্মার্ট ফোন আছে স্মার্ট ফোন থেকে কাজ করে নিতে হয় যেমন আগে ছিল ফাইভ জি ছিল না ফোর জি ছিল না এখন ফাইভ জি বেরিয়ে গিয়েছে ফোর জি তো আছেই ফাইভ জি বেরিয়ে গিয়েছে এখন আমিও যেমন নিয়েছি একটা ফাইভ জি ফোন আমি বাড়িতে বসেই সব কাজ করি আমি আর কোথাও যাই না যে কাজই হোক না কেন আমি বাড়িতে বসেই আয়েস করি বাড়িতে বসেই হয়ে যায় কোথাও যেতে হয় না ওই জন্য এখন স্মার্ট ফোন বেরিয়েছে সবার কাছে স্মার্ট ফোন একটা করে